আমরা বাঙালি বাঙালিদের হচ্ছে বারো মাসে তেরো পার্বণ প্রতি মাসে দেখা যাচ্ছে বাঙালিদের একটা একটা উৎসব শুরু হয় যেমন ধরো দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা বাসন্তী পূজা গণেশ পূজা পৌষ মাসে আবার গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে সেরকম বড় উৎসব সাগর মেলা হয় এই সব পাড়া গ্রামে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পূজা পার্বণ সবই হয় বাঙালিরাই এই সব দেখতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে আমাদের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে বাঙালিদের দুর্গা পূজা দুর্গা পুজোটা যত বাঙালি আছে এদের সবচেয়ে প্রিয় আমারও খুব প্রিয় এই দুর্গা পূজাটা এটাই আমার খুবই ভালো লাগে পাড়া গ্রামে হোক শহরে হোক বড় বড় প্যান্ডেল প্যান্ডেল হয় সেই প্যান্ডেলে অনেক রকমের দুর্গা ঠাকুরের মূর্তি মানে যে যেমনই পারে তেমনই সুন্দরভাবে পূজা শুরু করে এটাই হচ্ছে আমার প্রিয়